পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক ভালো কাজ করা হয়েছে এবং অনেক মানুষের সুবিধা অনেক ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য যারা ধরুন হ্যান্ডিক্যাপড বধির বা কানা অন্ধ এদের জন্য স্কুল করা হয়েছে এরা আলাদা আলাদা সব নর্মালি স্কুলে তো পড়তে পারবে না এদের জন্য আলাদা আলাদা বই খাতা আলাদা স্কুল আলাদা স্যার এদেরকে এদের জন্য করা হয়েছে যেমন বোবা কানা এদের সব আলাদা আলাদা স্কুল করা হয়েছে এরা তো স্বাস্থ্যবান ছেলেদের সাথে স্কুলে পড়তে পারবে না কেন না শারীরিকভাবে অসুস্থ তাই জন্য এদের পশ্চিমবঙ্গ সরকার আলাদা আলাদা উদ্যোগ নিয়ে শিক্ষা ব্যবস্থার চাহিদা সম্পন্ন সাহায়ত্যের সমস্যাকেও মোকাবেলা করেছে তারপরে ধরুন শিক্ষাব্যবস্থার জন্য কলারশিপের ব্যবস্থা করেছে যেমন ধরো অনেক মধ্যবিত্ত গরিব ঘরের ছেলেরা যারা পড়তে পারে না তারা সরকারি স্কুলে পড়ে সরকারি স্কুলে অনেক সুবিধা সুবিধা করা হয়েছে মিড ডে মিল দেওয়া হয় এখানে খাতা বই খাতা ব্যাগ অনেক কিছু ফ্রিতে দেওয়া হয় তাদেরকে ওটা সুবিধার জন্য এইগুলোই সহায়তাশীল চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সাহায়ত্যের সমস্যাকে মোকাবিলা করা হয়েছে